আমি অনেক কিছু বিষয়েই লিখতে চাই সন্দেহপ্রবণ বলে যে কিছু আছে সেটা আমি বুঝি না সে সেইসব নিয়েও আমি মা বেশি মাথা ঘামাই না কিন্তু ব্যাপার হল হ্যাঁ ভারতের রয়েছে নিষিদ্ধ বলতে নারীরা যদি যৌনতা নিয়ে উপন্যাস লেখে অবশ্যই সেটি নিষিদ্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমি এটা সমর্থনও করি না কারণ লেখার বিষয়ে অত ঢাকা দিয়ে লেখা যায় না সমাজের প্রত্যেকটা জিনিসই লিখতে হয় যা সত্যি তাইই লিখতে হয় তো সেক্ষেত্রে যদি যৌনতাও সত্যি হয় তাহলে যৌনতার ব্যাপাররও তুলে ধরা উচিত